হ্যাঁ বিবাহের মতো বড় অনুষ্ঠানের জন্য প্রচুর পরিমাণ জল লাগে আমরা প্রথমেই ব্যবস্থা করি খাবার জলের খাবার জলের জন্য বলা হয় যে জল আমরা কিনে খাই যার কাছ থেকে এ খাবার জল দেয় জার আছে কুড়ি লিটারের ড্রামগুলো দিয়ে প্রথমে সেগুলো আমরা অর্ডার দিই তিনশো চারশোটার মতো কেননা বিয়ে বাড়ি মানে চার পাঁচদিন চলে তাই প্রচুর জল লাগবে তাই তিনশো চারশোটা জলের বোতল অর্ডার দিই এছাড়া অনেকে আছে বিয়ের বাড়ির জন্য অনেকে পৌরসভাতে যে জলের গাড়ি আছে সেটা বুক করে বা রান্নাবান্না ধোওয়া সবকিছু ওই জল দিয়ে ব্যবহার করা হয় এছাড়া বিয়ে বাড়িতে জরুরি কাজের জন্যও জলের তো প্রয়োজন হয় যাদের পাম্প থাকে তারা সেই পাম্প চালিয়ে কাজ করে নেয় যাদের পাম্প নেই তারা ওই পৌরসভার জল বা ওই কুড়ি লিটারের ড্রামের জল দিয়েই কাজ সারে আমাদের টাইম কল চলে এসেছে তো আমরা টাইম কলের জল দিয়েই ব্যবহার করি নয়তো আমরা এ খাবার জলের ব্যবস্থা নেওয়া হয় কুড়ি লিটারের ড্রামগুলো সেগুলো ভো ব্যবস্থা করে নিই নয় পৌরসভা থেকে যেমন গাড়ি বুক করে আনি ওই জল দিয়ে বিয়ে বাড়ির সব ব্যবস্থা করা হয়